আমি দেখেছি সাধারণত পশু পাখিদের ধরো পরিবেশ থেকেও হতে পারে পরিবেশ দূষণ থেকেও হতে পারে অনেক সময় পশুপখিদের অনেক নানা খাদ্যের অভাবে হোক তাদের দেখাশোনার অভাবে হোক তাদের অনেক রকমের রোগ হয় যেমন ধর পা ও মুখের রোগ তারপরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি ইত্যাদি এইসব রোগ হয় এবার সেই সব থেকে প্রতিরোধ করার জন্য আমাদের সাধারণত যা করা উচিৎ তাদেরকে দেখাশুনো করা ভালো মতো তাদেরকে ভালো খাদ্য খাওয়ানো তাদের ভালোভাবে স্নান করানো যাতে অপরিষ্কার যাদের না থাকে তাদেরকে মানে ভালো করে রাখা ঠিক আছে এবার এইসব করলে কী হয় তারা রোগ থেকে মুক্ত থাকে এবার ধরো যখন এইসব রোগ হয় তখন তাদের বাঁচার চান্সটাও একটু খুব কম থাকে কারণ এইসব রোগ হলে তাদের অনেক অসুবিধা হয় এবার তারা তাদের জায়গা থেকে বোঝে এবার আমরা তো অত কিছু বুঝি না কিন্তু আমরা যেটা ভাবি যে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের এইসব করা উচিত